হ্যাঁ কে বলছেন হুম বলছি সিলিন্ডার এখনও পৌঁছয়নি আপনার লোকেশানটা একটু বলবেন আচ্ছা

আচ্ছা আপনি নামটা বলুন তো আমি একটু চেক করে দেখছি আপনার নামটা বলুন সঞ্জয় দাস আচ্ছা আপনার ওই দিকটা এখন ডেলিভারি আমাদের এক দিনের জন্য বন্ধ আছে মানে ওই দিকে রুটে একটু প্রবলেম আছে আমাদেরকে একটু কলেজের দিকটা সামলাতে হচ্ছে তো আপনাকে যদি আমি লিখে দিয়ে দিই কিছু প্রবলেম হবে মানে এই জন্য আমরা দিতে পারিনি বলছি আপনার ওই বর্গভীমা মন্দিরের দিকে একটু প্রবলেম আছে আর কি এই দিকে আমাদের ওদিকে ডেলিভারিটা দুদিনের জন্য বন্ধ আছে তো আমাদের ওদিকে ও এখন না না আপনাকে আসতে হবে না আপনার তো বুক করা আছে আপনার গ্যাস তোলা আছে আপনাকে টেনশান নিতে হবে না ঠিক সময়ে পৌঁছে দেওয়া হবে মানে আমরা এর জন্য দুঃখিত আমরা আপনাকে এটা আগে পৌঁছতে পারিনি তবে আরেকটু ওয়েট করুন আমি কালকেই পাঠিয়ে দিচ্ছি আপনার ওই দিকটা আর আপনি হ্যাঁ আমি কালকে বিকেল তিনটে নাগাদ আপনার ওখানে পৌঁছে দেবো একটাই সিলিন্ডার ছিল তো আপনার আচ্ছা ঠিক আছে আমি তাহলে আরও জলদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি দেখি ওই দুপুর সাড়ে বারোটার দিকে আপনার বর্গভীমার মন্দিরের ওই দিকেই আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে আমি আরও এক ঘণ্টা আগে পাঠিয়ে দিচ্ছি এগারোটার সময় পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আপনার পৌঁছে যাবে ঠিক আছে